ওসব কোনো জিনিস আমি কিনতে যাই না এবং দরকার পড়ে না হয়তো কোনো কিছু কোনো গুটি বা কোনো পাথর কোনো জায়গায় হয়তো বেড়াতে গেলাম কিংবা কারোর বাড়ি গেলাম কোথাও গেলাম হয়তো তাদের বাড়িতে পেলাম বা কোথাও বেড়াতে গিয়ে পেলাম সেগুলো থা নিয়ে চলে আসি গাছপালা হয়তো অনেক জিনিস হয়তো নিজেদের বাড়িতে নেই কিংবা আশেপাশে নেই তো কোথাও বেড়াতে গেলাম কি কোথাও গেলাম যেখানে থাকে দরকারের জিনিস থাকলে নিয়ে চলে আসি ওই কেনার প্রয়োজন পড়ে না কিনি না ওসব ওসব কেনার মতো কোনো এ নেই বলে কিনি না আর দরকারও পড়েও না দেখি যেগুলো ভালো লাগে দেখি বা কোনো হয়তো কোনো কাজে হয়তো লাগে অনেক জিনিস অনেক পাথর অনেক গুটি হয়তো অনেক সুন্দর সুন্দর দেখতে হয় সাজিয়ে রাখার জন্য অনেক এ করার জন্য ওগুলো নিয়ে নিই ওগুলো ইয়ে করে নিই ওগুলো কোর